হ্যাঁ আমি এই দুর্নীতি সম্পর্কে জানি হ্যাঁ আমি এর শিকার হয়েছি কারণ আমি নিজে আমার দাদুকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম স্বাস্থসাথী কার্ডে চিকিৎসা করানোর জন্য কিন্তু গিয়ে দেখি স্বাস্থসাথী কার্ডে সমস্ত কিছু বাইরে থেকে কিনতে হচ্ছে যেমন স্বাস্যসাথী কার্ডে আ দেখানোর জন্য রীতিমতো ভাবে ঘুষ নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে বিছানার জন্য হসপিটালে বেড ও বেড নেই এবং ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে এবং যাবতীয় টেস্ট করানোর জন্য বাইরে যেতে হচ্চে এর ফলে প্রত্যেকটা মানুষের সীমাহীনভাবে অতিরিক্ত ব্যয় হচ্ছে টাকা পয়সা